হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা কবে তুলতে চান বলুন কালকে কখন সকালের দিকে না কি বিকেলের দিকে বলুন আট দশ তারিখ করে কালকে মনে হচ্ছে যতো সম্ভব হবে না বুঝতে পারছেন কালকে একটু কাজের চাপ আছে কালকে হবে না আট দশ তারিখ দশ তারিখ ফাঁকা আছে দশ তারিখ কখন আপনাদের সকালের দিকে দরকার না কি বিকেলের দিকে ফটো খারাপ হবে না থাকতে পারেন ফটো সবাই অনেক তুলে আমার কাছে ফটো খারাপ হবে না ফটো নিশ্চই ভালো হবে আচ্ছা তো আপনার ঠিকানাটা কোথায় একটু বলবেন আচ্ছা তো হচ্ছে আপনাদের কতো পিস ফটো লাগবে দশ পিস তা ফটোটা কি আপনাদের শুধু ঘরের মধ্যেই শ্যুটিং হবে না কি হচ্ছে বাইরে গিয়ে ফটোটা তুলতে হবে আচ্ছা পার্কটা কতো দূরে আপনাদের বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তবে ফটোটা যে তুলবো ফটোটা কি শুধু এমনি নর্ম্যাল আপনাকে দিয়ে দেবো না কি হচ্ছে অ্যালবাম বানিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আর ফটোগুলি কি কিছু এডিট করে দিতে হবে না কি হচ্ছে নর্ম্যাল ফটো নেবেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ এডিট করতে খুব একটা বেশি টাকা লাগবে না এডিট করতে এক একটা ফটোতে তিরিশ টাকা করে লাগবে এক্সট্রা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দশ দশ তারিখ বললেন তাই তো ঠিক আছে দশ তারিখ সকালের দিকে চলে যাবো আপনাকে এই নম্বরে ফোন করলে পাওয়া যাবে তো ঠিক আছে ধন্যবাদ